আজ আমি সকাল দশটায় বর্ধমান থেকে আসানসোল যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত ক্যাব আমার ঠিকানায় এসে পৌঁছোয়নি ঠিক সময়ে না আসার কারণে আমি সেই ক্যাবটি এখন বাতিল করতে চাই